আমি একটি বিশেষ নির্দিষ্ট দিনে খাওয়ার অর্ডার করার জন্য একটি রেস্তরাঁয় কল করলাম এবং সেই রেস্তরাঁয় কল করার পর ম্যানেজারকে বললাম যে রেস্তরাঁ কি এই দিনে খোলা থাকবে তখন ম্যানেজারটি বলল হ্যাঁ রেস্তরাঁ ওই দিনেও খোলা চলবে এবং সমস্ত রকম রান্নাই হবে তখন আমি রেস্তরাঁর ম্যানেজারকে বললাম যে আমার ওই দিন জন পনেরো কুড়ির মতো আইটেমের খাওয়ার লাগবে তখন রেস্তরাঁ ম্যানেজার বলল ঠিক আছে হয়ে যাবে এবং আমি তাকে খাবারের মেনুগুলি সব হোয়াটসঅ্যাপে নোট করে দিলাম এবং বলে দিলাম যে তাহলে আমার বাড়িতে এখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেইখানে কি ডেলিভারি হবে তখন ম্যানেজারটি বলল না এখন তো ওইদিকে ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়া যাবে না তখন আমি বললাম ডেলিভারির জন্য চার্জ লাগে তাও দেওয়া হবে তা কোনোভাবে আমার বাড়িতে ডেলিভারি করে দিন কারণ ওইদিন অকেশন আমার বাড়িতে দাদা আমরা যেতে পারব না তখন ম্যানেজারটি বলল ঠিক আছে তিনি বললেন ঠিক আছে এবং দেখার চেষ্টা করছি তখন আমি ম্যানেজারটিকে বললাম আমার বাড়িতে ওই দিন একটু ডেলিভারি বয়কে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কারণ ওই দিন যেহেতু অকেশন আছে তাই আমরা যেতে পারব না তখন ম্যানেজারটি বলল ঠিক আছে হয়ে যাবে এবং আমি তাকে বললাম ডেলিভারি চার্জসহ আমার খাবারের বিলটা তখন ডেলিভারি বয়ের হাতে পাঠিয়ে দেবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেব তখন তিনি বললেন ঠিক আছে এবং ম্যানেজার সঙ্গে এই বলে কথাটা বললাম এবং আমি তাকে হোয়াটস্যাপে সমস্ত রকম খাবারের মেনু পাঠিয়ে দিলাম তখন দিয়ে তিনি তাকে বললাম ঠিক আছে আপনি তাহলে ওই দিন সময় মতো সব কিছু পাঠিয়ে দেবেন ডেলিভারি বয়ের হাতে আমরা টাকা পাঠিয়ে দেব এবং ম্যানেজারের সঙ্গে এই বলে আমার কথা হল